ছোটো শিশু একটি যখন জন্মগ্রহণ করেন সে তো তখন অতো ততো আর বুঝতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ কার গায়ে নোংরা কার গায়ে অন্য বিভিন্ন রকমের নানা রকমের রোগ জীবাণু রয়েছে বা কোন জিনিসটা ভালো তখন কিন্তু তাকে খুব সাবধানেই আমাদের রাখতে হয় কারণ সে তখন মায়ের পেটের মধ্যে যখন থাকে সে কিন্তু খুব যত্নে এবং তার নিজের এর মার সক্ষমতার মাধ্যমে সে কিন্তু থাকতেন সে যখন আমাদের পরিবেশে আসে এবং সেখানে বাতাসের সঙ্গে আলোর সঙ্গে মিশে তখন কিন্তু সে অনেকটাই বুঝতে শিখে এবং তার শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু এসে আক্রান্ত হওয়ার চেষ্টা করে তাকে যাতে সেটা না হয় সেই জন্য তাকে প্রতিনিয়ত ডেটল দেওয়া জিনিস বা ডেটলে ডুবিয়ে তার জামা কাপড় ব্যবহার করা উচিত এবং তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত এবং সাবান দিয়ে হাত ধুয়ে তাকে কোলে নেওয়া উচিত এবং যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে কোনো স্থানীয় চিকিৎসক বা শিশু ডাক্তার দেখিয়ে তাকে ঠিকমতো ব্যবস্তা করে রাখা উচিত তার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তার খাবার পাত্রকে সবসময় গরম জল দিয়ে ধুয়ে খাওয়ানো উচিত এবং সাবধানে সে যে কোনো জিনিস করাটাও সেটা সাবধানে করা উচিত